আমি আমার সবচেয়ে বড়ো শক্তি আমার জয়কে মনে করি এবং সবচেয়ে বড়ো দুর্বলতা আমি আমার হারকে মনে করি আমি কোনো কাজ করতে গিয়ে যখন আমি সেইটাতে এ সেটাতে আমি সফল হই সেটাকে আমি আমার আর সবচেয়ে বড়ো শক্তি মনে করি এবং যখনই আমি সেই কাজটাতে হেরে যাই সেটাই আমার দুর্বলতা হয়ে দাঁড়ায় আর সেই দুর্বলতার সুযোগ সুযোগে আমি ই আরও অনেক কাজ যেইগুলো আমি সফল হতে পারতাম সেই শক্তিটাও আমি হারিয়ে ফেলি ও আমি আমার বড়ো শক্তি হিসেবে এ বড়ো বড়ো সবচেয়ে বড়ো শক্তি হিসে যখন আমি ই কোনো কাজে সফল হই কারণ আর আমি যেই কাজটা করতে গেছি সেই কাজটাতে আমি যদি সফল হয়ে থাকি সেই কাজটাতে কাজটা করতে আমার খুব ভালো লাগে বা তারপরে মনে হয় যে আমি আরও যেই কাজটা করবো সেই কাজটাতে আমি সফল হবো এরকম মনে হয় সেটা আমার শক্তি হয়ে দাঁড়ায় এবং যখন আমি কোনো একটা কাজ করতে গিয়ে সেটা করতে পারি না হেরে যাই আই তখন তারপরে যখন কোনো কাজ করবো ভাবি তখন মনে হয় যে না আমি হয়তো এটাও করতে পারবো না কারণ সেটা আমার তখন দুর্বলতা হয়ে দাঁড়ায় আয় এটাই আমার সবচেয়ে বড়ো দুর্বলতা হয়ে দাঁড়ায় তখন যে একটা কাজে হেরে গেছি তখন আমি আর পরের কাজটা করতে আমি সাহস পাই না শক্তি পাই না মনে কারণ আগেরটাতে আমি হেরে গেছি হয়তো ভাবছি আমি যে পরেরটাতেও যদি হেরে যাই কিন্তু সেই ক্ষেত্রে যখন আমি ই কোনো একটা কাজ করে যখন আমি নিজেকে সফল মনে করি তখন আমি কিন্তু সেই এইটা আমার মনে হয় না তখন আমি আরও বেশি শক্তি পেয়ে থাকি যে না আমি পারবো